ও আমি তো আপনাদের এখান থেকে পেপার কিনি আর কি তো আমি হচ্ছে টেলিগ্রাফ স্টেটসম্যান এসব পেপার কিনি আর বাংলা পেপারের মধ্যে আনন্দবাজার আর প্রতিদিন আর বর্তমান এগুলো কিনি ঠিক আছে না না আমি নিজেই কিনে নিয়ে যাই তো কী শুনলাম স্থানীয় সংবাদপত্র অন্য কোনো ভাষায় টান্সফার হয়ে যাচ্ছে বা অন্য কোনোভাবে ট্রান্সফার পরিবর্তন হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা তো স্থানীয় সংবাদপত্র নো নতুন বেরাচ্ছে তাই তো আর জেলার সম্বন্ধে তাই তো তা ও ওটা আবার কী রকম কী দাম পড়বে আচ্ছা আচ্ছা আচ্ছা ওটা ওটা তো শুধু ওটা তো শুধু জেলার খবর থাকবে তাই তো আচ ও আচ্ছা আচ্ছা আচ্ছা ও তো ও তো একটা নো নতুন এডিশন কি বেরিয়ে গেছে না কি বেরাবে মার্চ মাসে ও আচ্ছা আচ্ছা আচ্ছা ও ও ওটা তাহলে আমি সামনের সপ্তাহ থেকে ওই দু তিন পিস করে নেব ঠিক আছে তো অর্ডারের জন্য কিছু দিতে হবে কি ও আমা আমার নাম প্রবীর রায় হ্যাঁ ঠিক আছে